কোষ্ঠকাঠিন্য একটা সাধারণ রোগ বলা যেতে পারে সব মানুষেরই প্রায় হয়ে থাকে কোষ্ঠকাঠিন্যের ফলে অনেকে ডাক্তার দেখাতে যায় কিন্তু আগেকার ঠাকুমা দিদিমারা সাধারণত ডাক্তার দেখাতেন না ওনারা বাড়িতে যেসব জিনিস আছে ওইসব খেয়েই তা প্রতিকার করার চেষ্টা করতো সাধারণত বেলের শরবত আর গরম জলে ইসবগুল গুলের ভুষি খেলে তবে সকালবেলায় পেট পরিষ্কার হয় এইটুকু জানা ঠাকুমা দিদিমার কাছে